হ্যাঁ বলুন হ্যাঁ আছে বলুন হ্যাঁ আমরা গাড়ির পরিষেবা দিই বলুন হ্যাঁ সবকিছুই পাওয়া যাবে আপনি কজন যাবেন আপনারা

আচ্ছা ঠিক আছে কদিনের জন্য থাকবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ম্যাডাম আমাদের কাছে ব্যবস্থা থাকবেন হচ্ছে আমাদের টিফিনটা হচ্ছে সকালবেলায় একটা টিফিন দেওয়া হয় একটা দুপুরে দেওয়া হয় বিকেলে ঘুরতে যাওয়ার আগে একটা টিফিন দেওয়া হয় আর সন্ধ্যেবেলায় দেওয়া হয় আবার রাত্রেবেলা দেওয়া হয় আমাদের সন্ধেবেলায় যখন আমরা গাড়ি ছাড়ি তারপরে সবকিছু ওখানে মন্দির টন্দির দর্শন করিয়ে আমরা বারোটার মধ্যে হোটেলে পৌঁছে দিই হ্যাঁ আমাদের আমাদের খাবারের পরিষেবা ভালো আপনারা দেখতে পারেন হ্যাঁ হোটেলের রুম টুম বাথরুম ব্যবস্থা সবকিছুই ভালো কোনো অসুবিধে নেই হ্যাঁ পুরো প্যাকেজটা হচ্ছে আপনাদের দশ হাজার টাকার মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে

হ্যাঁ আমরা একদম সকাল পাঁচটা ভোর পাঁচটার সময় আমরা গাড়ি ছাড়বো এবং রাত্রেবেলায় একদম গাড়ি নিয়ে হোটেলে পৌঁছে যাবো খুব হ্যাঁ পুরী থেকে যেমন চন্দ্রভাগা আছে তারপরে নন্দন কানন আছে ওখানে পুরীর সৈকত দেখার জন্য নিয়ে যাওয়া হয় একটু দুরেই তারপরে ভুবনেশ্বর আছে চন্দনেশ্বর মন্দির আছে ওগুলো সব আছে ওইখানের মধ্যে বাকি আদার্স অনেক মন্দির আছে অনেক দর্শনীয় স্থান আছে সব জায়গায় ঘোরাতে নিয়ে যাওয়া হয় হ্যাঁ অবশ্যই ওটা যেতে হলে আপনাদেরকে ভোর চারটের আগে বেরিয়ে যেতে হয় হ্যাঁ ম্যাডাম দশ হাজার টাকায় কমপ্লিট হয়ে যায় ঠিক আছে ম্যাডাম আপনি তাহলে আমাকে বলবেন হ্যাঁ ম্যাডাম ঠিক আছে রাখুন